আজকাল অতিরিক্ত স্ক্রিন টাইমের জন্য বাচ্চারা খেলাধুলো করছে না বাচ্চারা কী করছে সবাই টিভি দেখছে মোবাইল দেখছে টি ভিতে বড় বড় সিনেমা হলে যাচ্ছে সিনেমা হলে যেয়ে মা বাবাদের সাথে তারা সিনেমা দেখছে এইসব তারা করছে তারা এইসব করে সময় পাস করছে কিন্তু এইসব করলে তাদের নিজেদেরও যে বড় ক্ষতি হয়ে যাচ্ছে কিন্তু সে হিসেবে আমরা কী করব আমরা একটু সচেতন হব বাচ্চাদেরকে কী করব বিকেল বেলা একটু পার্কে নিয়ে যাব একটু খেলার মাঠে নিয়ে যাব একটু হাত ধরে তাদেরকে একটু ছোটাব খেলাব অনেক রকমের এখনকার খেলাধুলো আমরা ছোটবেলায় দেখেছি আমরা ছোট থেকে আজ বড় হলাম ওই সব খেলাধুলোর মাধ্যমে আমরা আজকে বড় হয়েছি সেই কারণে আজ বাচ্চাদেরকেও আমরা ওভাবে শেখাব আমরা হাত ধরে নিয়ে যাব খেলার মাঠে বিকেল বেলা আমরা পার্কে নিয়ে যাব একটা ফুটবল হাতে দেব ফুটবল দিয়ে তাকে বাচ্চাটাকে বলব এখান থেকে ওখানে ছোটো আমি ধরে আছি তুমি আমাকে দাও বলটা আবার আমি ওপাশে থাকব তুমি আমাকে বলটা দাও আমি ধরব তোমার হাত থেকে এভাবে যদি আমরা একটু বাচ্চাদের সাথে সময় পাস করি তাহলে একটু বাচ্চারাও একটু আনন্দিত থাকতে পারবে আর স্ক্রিন টাইমের কারণে বাচ্চারা আজকাল একদম খেলাধুলো করছে না একদম মাঠে ঘাটে পথে বাচ্চাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে না আজকাল বাচ্চারা বাড়িতে বসে ফোন দেখছে টিভি দেখছে এইসবের কারণে বাচ্চাদের ব্রেনগুলো অতিরিক্ত সতেজও হয়ে যাচ্ছে বাচ্চাদেরকে কী করতে হবে ভালোভাবে পড়াশুনো করতে হলে খেলাধুলোর মাধ্যমটাও আগে জরুরি সেই জন্য আরো বেশি করে উদবুদ্ধ করতে হবে বাচ্চাদেরকে আমি যেটা মনে করি বাচ্চাদেরকে নিয়ে যাব খেলার মাঠে পার্কে নিয়ে যাব সেখানে বলব তোমরা খেল আমরা দাঁড়িয়ে আছি সব মা বাবারা যদি এরকম বাচ্চাদেরকে করি তাহলে বাচ্চাদের আরো একটু সুবিধা হয় খেলাধুলো করতে